আমাদের এখানে নর্তকীদের দক্ষতা উন্নত করার জন্য অভ্যেস করা খুব বেশি জরুরি কোনো জায়গায় পারফরমেন্সের আগে অভ্যেস করা খুব বেশি দরকার যে যত বেশি অভ্যাস করবে তার পারফরমেন্স ততো ভালো হবে তাই জন্য কোনো পারফরমেন্সের দিকে মন না দিয়ে আগে যে জিনিসটা করা হবে তার দিকে ভালো করে লক্ষ করে তাকে অভ্যাস করতে হবে তাহলেই তার পারফরমেন্স খুব ভালো হবে তার জন্য আগে অভ্যেস করা খুব বেশি দরকার সেটি করলে মানুষ ভালো করে পারফরমেন্স করতে পারবে এছাড়া আর কোনো ব্যাপার নেই যেগুলো করা উচিত বা কর্মসূচী পালন করা হবে সপ্তাহে বেশি বেশি দিন করে এসে নিয়ে অভ্যাস করতে হবে আরও ভালোভাবে নিজের ব্যাপারে জানতে হবে এইসব ব্যাপার খুব বেশি লক্ষ করতে হবে